হ্যালো আপনি তো ফুলের দোকানদার তা আমার এক মাস পরে না একটা বিয়ের অনুষ্ঠান আছে বাড়িতে না সামনে একটা গেট করে দিতে হবে ফুল দিয়ে না না অরজিনাল ফুল দিয়ে তা হোক দেওয়া যাবে তো একটু কমসম করে নেবেন এরকম আনতাবড়ি দাম বললে হয় না কি আর প্লাস্টিকের ফুল লাগালে ওটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে না আচ্ছা সে সে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটা করবো ওটা সে তো করবো তা অতিরিক্ত চাইলে কী করে হবে তো সে হবেখন আগে করা হোক তারপরে হ্যাঁ আচ্ছা গোলাপ ফুল গোলাপ ফুল দেবেন তো রজনীগন্ধা এই সব দিয়েই করতে হবে কিন্তু

আপনি দেবেন ওই সাজাতে যেমন লাগে তেমনই দেবেন ওই দুটো তিনটা পাঠাবেন হ্যাঁ ওটা দিতেই হবে না দিলে খারাপ দেখাবে আচ্ছা তাহলে রাখছি

ওই বিয়ের কদিন আগেই করে দিলে হবে ঠি ঠিক আছে দেবো ও নিয়ে চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স অ্যাডভান্স করে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কাজের শেষে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি